হ্যাঁ গরু কীভাবে বাঁচানো যায় গরু যারা চাষ করে তারা হচ্ছে টিকা দিয়ে আনে ভ্যাকসিন দিয়ে আনে তো না হলে তাদের বড় ধরনের রোগ হয় একটা কাকা ছিল ওই কাকাদের গরু ব্যবসা করতেও দেখেছিলাম টিকা দিয়ে আনতে ভ্যাকসিন দিয়ে আনতে ভ্যাকসিন দিয়ে আনত টিকা দিয়ে আনত আনার পরে দেখছি যে কোনো গরুর গায়ে মাসক লাগে না হাড় বার হয়ে যাচ্ছে তারা বুঝতে ও কাকারা বুঝতে পারে যে বড় ধরনের রোগ হয়েছে গরুটার ওই জন্য করে বড় বড় ডাক্তার দেখিয়ে তাদের সারিয়ে তোলে তা ওইরকমই আমাদের একটা বড় গরু ছিল ওই গরুটা আমরা টিকা ভ্যাকসিন দেওয়া হতো একদিন হচ্ছে দেখি না আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে গায়ে কোনো গোস্ত লাগে না খারাপ হয়ে যাচ্ছে আমরা বড় ডাক্তার দেখিয়েছি বলেছে এনার এই গরুটার রোগ হয়েছে আমরা বলি তা আমরা একদিন টিকা ভ্যাকসিন দিই না বলে ওই জন্য করে করে ওইরকম বড় রোগ হয়েছে তা তারপর থেকে আমরা ভালো মতন ও সুস্থ করি ডাক্তারখানাতে ঘুরিয়ে এনে তার পরে টিকা দিয়ে আনি ভ্যাকসিন দিয়ে আনি আনার পরে দেখছি যে ও খুবই খুব ভালোভাবে উঠছে ওঠার পরে তারপর দেখি খুব খুব তারপর দেখি না একটা বা বাচ্চা হয়েছে গরুর গরু দুধ দেয় দেওয়ার পরে আমরা ওই ওই দুধ বিক্রি করি করে তার পরে কোনো একটা কাজে লাগাই একটা গরু কিনি কেনার পরে সেই গরুর ওইরকম ট্রিটমেন্ট করি আমার একটা দাদা ছিল দাদাদের ওরকম বড় বিরাট ওরা গরু চাষ করত তা ওরকম টিকা ভ্যাকসিন ওদের অনেক টাকা খরচ হতো টিকা ভ্যাকসিনে তাও তাও দিত কোনো রোগ হতোনি একটা গরুর রোগ হয়েছিল রোগ হওয়ার পরে বড় ডাক্তার দেখিয়ে তার পর দিয়ে এনার ঠিক হয়েছে ও গরু স্বাস্থ্যবান না হলে ভালো দামে বিক্রি হয় ভালো দামে বিক্রিও হয় না তার পরে ওদের খাওয়াতে দেয় খড় ঘাস খোল এইগুলো খেতে দিলে তার পরে ওরা সুস্থ বোধ হয়